হ্যালো

হ্যাঁ বলছি আমি আপনি কে বলছেন বলছিলাম আমি যে তোমার কাছে যে রুগীটা নিয়ে গেছিলাম টি বি রুগী তা সে ওষুধ খাইয়ে তো কমছে না কী কারণে কমছে না আর এতো টাকার ওষুধ নিয়ে এলাম আমি তো বাইরে ছবি আমি তো আমি তো বাইরে তো রক্ত পরীক্ষা করে আপনার কাছে নিয়ে গেছিলাম বাড়ির লোক বকাবকি করছে এতো টাকার ওষুধ বাড়ির বো লোক বকাবকি করছে এতো টাকার ওষুধ আনলাম তো কোনো কাজ হলো না বললো কী ডাক্তারের দেখিয়েছে এই এতো বাড়াবাড়ি হয়ে যাচ্চে যাবো না ভাবছি ওখানে মানে কোথাও ভালো ডাক্তারখানা আছে কিংবা হসপিটাল আছে বলুন সেখানে যাবো ওখানে আর যাবো না কিরম বকাবকি করছে কতো টাকার ওষুধ নিয়ে এসছি বলুন

ঠিক আছে তাহলে ওই নানাগোলা হসপিটালের ঠিকানাটা আর বা আপনার ফোন নম্বরটা নিয়ে যাবো ফোন করলে আপনি একটু তুলবেন মানে আমার না চিনতে পারলে যাবো কী আর ওখানে অনেকটা দূর তো ওই জায়গাটা যদি কোনো সমস্যা হ্যাঁ